আমি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের এক গ্রামে থাকি যে গ্রামের নাম হচ্ছে দামোদর দামোদর সেখানে নদী আছে নদীর পাশে এক মন্দির আছে ভূতনাথ বাবার মন্দির শিব মন্দির সেই শিব মন্দিরে আম শিব মন্দিরটাই হচ্ছে আমাদের পর্যটন স্থান যে এখানে কিছু বিশেষত্ব আছে এখানে প্রতিদিনই পুজো করা হয় এবং এখানে বাইরে থেকে লোকজন এসে ভিড় করে মাঝেমধ্যেই আবার শ্রাবণ মাসে যে সোমবারে পুজো করা হয় সেই সোমবার সোমবারে প্রতিদিনই আশেপাশের লোকজন আসে পুজো দিয়ে যায় পুজোর পর এখানে খিচুড়ি ভোগের আয়োজন করা হয় খিচুড়ি ভোগ খেয়ে সব মানুষজন আবার নিজের নিজের বাড়ি যায় আবার ওই মন্দিরেই আমার ওই মন্দিরেই যখন এখানে মকরসংক্রান্তি হয় মকরসংক্রান্তিতে এক মেলা বসে তখন নানান ধরনের এখানে দোকানপাট হয় দোকানের মধ্যে খাবার দোকানও থাকে যেমন জেলিপি থাকে ফুচকা থাকে চাট আবার অনেক কিছু বাদাম মাদাম এসবও বিক্রি এখানে হয় তখনও অনেক মানুষজন এখানে আসে ভিড় করে এই মন্দিরে আমাদের আমাদের যখন বাড়িতে কেউ আসে নতুন কুটুমজন বা বন্ধুবান্ধব তখন কিন্তু আমরা বাড়ি থেকে আমরা বেরোনো মানে বাড়ি থেকে বেরোতে গেলেই তখন আমরা এই নদীতে যাই আমাদের যে মন্দির আছে সেখানেই যাই বেড়াতে সবাই মানুষজন বলে আমাদের বাড়ির লোক যে হ্যাঁ খুবই ভালো